আমি বিভিন্ন রকম ঔষধের উৎস সম্পর্কে জানি যেমন তার মধ্যে হলো আয়ুর্বেদ সিদ্ধ ও হোমিওপ্যাথি কারণ আমাদের ঘরোয়া পদ্ধতির কিছু স ওষুধের ট্রিটমেন্ট সম্বন্ধে আমার জানা উচিত কেন আমরা কারণ আমরা কিছু হয়ে গেলে প্রায়শই হসপিটাল বা ডাক্তারখানায় যেতে পারি না তাই ঘরোয়া পদ্ধতিতে আমরা আয়ুর্বেদ সিদ্ধ এই সমস্ত ব্যবহার করে থাকি ওষুধ যেমন আয়ুর্বেদ ওষুধটির স উৎস যেমন কোনো কিছু গাছের শিকড় বা তার সেই গাছের রস বা অন্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ও সিদ্ধা সিদ্ধাটি হলো যেমন একটি ঔষুধ জাতীয় গাছ সেই গাছটির পুরো অংশ সেই সিদ্ধা ইতে ব্যবহার করা হয় যে সমস্ত কবিরাজিরা এই সব ওষুধ কোর দিয়ে থাকেন কোনো রোগ সারানোর ক্ষেত্রে আর হোমিওপ্যাথি হলো বিভিন্ন রকম অনু ও রাসায়নিক জাতীয় কোনো প মৌলিক দ্রব্যের দিয়ে তৈরি হয় এই হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথি সম্বন্ধে আমার বেশি কিছু জানা নেই আর জাম বেশি জানা নেই বলতে এ আয়ুর্বেদ ও সিদ্ধা সম্পর্কে যেগুলি আমাদের গ্রামেগঞ্জে বেশি ব্যবহার করা হয় আর আমরা হসপিটালে তখনই যাই যখন এইস্ রকম ওষুধ সা দিয়ে যখন কোনো রোগ সারানো যায় না তখন আমরা হসপিটাল যাওয়া পছন্দ করি তার আগে আমরা ঘরোয়া পদ্ধতিতে এই সব আয়ুর্বেদ সিদ্ধা ও ছোটো খাটো হোমিওপ্যাথি ওষুধ খেতে পছন্দ করি যখন এই সমস্ত রোগ দিয়ে সারানো যাচ্ছে না মেজ্ ওষুধ খেয়ে কিছু হচ্ছে না তখন আমরা বড়ো সড়ো যখন কোনো রোগ হয় তখন আমরা হসপিটালে যেয়ে সেখানে অপারেশান বা আরো অন্য কিছু হতে পছন্দ করি